হ্যালো হুম হুম হ্যাঁ বলেন বোঝা যাচ্ছে না ভালো করে বলুন হ্যাঁ হ্যাঁ কী বলেন তেমন একটা চলে না ওই অ কোনো রকম চলে মানে ভাড়ার দিক থেকে অসুবিধা হচ্ছে তো আপনারা বারবার ক্যানসেল করে দেন মানে সমস্যা হয় এটা যেন না হয় একটু দেখবেন হ্যাঁ সমস্যা হয় আর কি হুম তেমন একটা হয় না বেশি ওই একশো দুশো মতোন হয় তা আপনি হুম হ্যাঁ এটা একটু দেখবেন কারণ ওই গরিব মানুষ বুঝতেই পারছেন বারবার ক্যানসেল করলে আমাদেরই তো অসুবিধা হয় তাই না হুম আমি ও মানে ওই যখন গাড়ি জ্যাম ট্যাম থাকে তখন তো তাড়াতাড়ি যাওয়া যায় না ওর জন্য অনেক রকমের সমস্যা হয় বুঝতেই তো পারছেন টাউন এলাকা মানে তো গাড়ি টাড়ি চলে জ্যাম হয় ওই জন্য তো অসুবিধা হয় তাই না এটাও তো আপনাদের বুঝতে হবে হুম আপনারাও দেখবেন যেন বারবার ক্যানসেল না করা হয় আচ্ছা ঠিক আছে